আমাদের এখানে একজন হাই স্কুল আছে হাই স্কুলে হাই স্কুলে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে আমরা যাই পেপার পেপার বাড়িতে আসে পেপার পড়ি ইচ্ছা যায় বই পড়তে লাইব্রেরিতে যাই একটু বই নিয়ে বই পড়তে ইচ্ছা যায় তাই পড়ি আর লাইব্রেরি হেডমাস্টার আছে হেডমাস্টার একটু বই চাইলে দিয়ে দেয় সেই এনে নিয়ে এসে পড়তে হয় আমাদের আবার গিয়ে দিয়ে আসতে হয় গিয়ে আবার ইচ্ছা কোনো বই পড়তে ইচ্ছা গেলে সেখান থেকে আবার নিয়ে আসি আবার যাই এই করতে থাকি করতে পড়তে খুব ভালো লাগে তাই এই সব করি আর পেপার বাড়িতে আসে পেপারও পড়ি হ্যাঁ পড়তে খুব ভালো লাগে তাই আমরা এই পড়ি পড়ে হয়ে গেলে আবার দিয়ে আসতে হয় দিয়ে এসে আবার ইচ্ছা গেলে কিছুও নিয়ে আসি এই সব করতে করতে সময় কাটাতে হয় বয়স হয়েছে আর কী করা যাবে এই সব করি